হ্যাঁ এখানকার এলাকার হসপিটালগুলি প্রযুক্তিগতভাবে এখন যথেষ্ট উন্নত হয়েছে এই প্রযুক্তিগুলির মধ্যে যে সকল সুবিধাগুলি রয়েছে সেগুলি হল এখানে প্রায় প্রাইভেট নার্সিং হোম বা সন সরকারি হসপিটাল যে কোনো জায়গার অ্যাম্বুলেন্সগুলি সঠিক সময়মতো পাওয়া যায় এছাড়াও অ্যাম্বুলেন্সের মধ্যে যে সকল সুবিধাগুলি থাকা দরকার যে সকল যন্ত্রপাতি থাকা দ প্রয়োজন সেইগুলি ঠিকাঠাকভাবে এখন পাওয়া যাই যাতে প্রাথমিক চিকিৎসাটা অ্যাম্বুলেন্সের মধ্যেই করা যাই এছাড়াও যেরকম বড়ো চিকিৎসা অপারেশন এসবের ক্ষেত্রেও হসপিটালের মধ্যে যে সকল যন্ত্রপাতি থাকা দরকার সেগুলিও রয়েছে যাতে আমাদেরকে বেশী দূরে গিয়ে চিকিৎসা না করাতে হয় এছাড়াও এইসব যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি গ্রামীণ এলাকায় থাকা দরকার সেগুলিও এখন উন্নত হয়ে পরেছে আবার এখন বিভিন্ন ধরনের অ্যাপও পাওয়া যায় যাতে আমরা বাড়িতে বসেই প্রাথমিক চিকিৎসা করার জন্য যে সকল ওষুধের প্রয়োজন সেইগুলিও এখন অর্ডার করে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে এই এইসবের মাধ্যমে প্রযুক্তিগুলির যথেষ্ট উন্নত হয়ে পরেছে